হ্যাঁ আমি আমার আমি মানে লাইভ গান গাইতে অনেক গায়ক বা গায়িকাকে দেখেছি তো আবার আমাদের এ আমাদের মুর্শিদাবাদ জেলার যে গায়ক অরিজিৎ সিং তো আমার তাকে আমি গাইতে শুনেছি অনেকবার কারণ আমি তার লাইভ পারফরম্যান্স দেখতেও যাই কারণ তার তার গান আমাকে খুবই ভালো লাগে সে যেরকম গান করে আমার মনে হয় না এতো ও মানে ইমোশানস দিয়ে এতো মানে হার্ট টাচিং করে গান কেউ গান আমার তো তাই মনে হয় কারণ অরিজিৎ সিং তো আমার ফেভারিট একদম এবং তাকে যখন লাইভ পারফরম্যান্স দেখতে যাই তো আমার তো মানে কান্নাও চলে আসে এক এক সময় সে এতো মানে এত ম এত মানে ইয়ে করে সে গান গায় তার গান একদম মন ছুঁয়ে যাওয়ার মতন হয় তো এতো ইমোশন সে গান গায় এক একটা গান তো অটোমেটিকলি চোখ দিয়ে জল চল আসে আর আর আবার যেটা ইচ্ছা যে গায়ককে লাইভ পারফরম্যান্স দেখার সেটা হচ্ছে শ্রেয়া ঘোষাল কারণ তার গান আমাকে খুবই খুবই খুবই ভালো লাগে আমি এখনও পর্যন্ত তার লাইভ পারফরম্যান্স দেখে নিই আমি যতবারই দেখেছি ফোনে টেলিভিশনে দেখেছি তার রিয়ালিটি শোগুলো যেখানে যেখানে এমনিতেও শো করতে যাই সেগুলোও আমি দেখেছি তো আমার খুব ইচ্ছা আছে যেন আমি শ্রেয়া ঘোষালকে একবার তার লাইভ পারফরম্যান্স যেন একবার দেখতে পারি আর শ্রেয়া পারফরম্যান্স গাইের জন্য পছন্দ হয় আমার কারণ সেও এক ওই অরিজিৎ সিং যেমন একটা আমার ফেভারেট তো শ্রেয়া ঘোষালও আমার খুবই একটা ফেভারেট গাই সেও এম এত সুন্দর তার গানের গলা তো লতাজির পর যে লতাজির পর যাকে ভালো লাগে সে হচ্ছে শ্রেয়া ঘোষাল যে তার গলা এতো মিষ্টি এত মধুর তার গলা শ্রেয়া ঘোষালের আমি বলে বোঝাতে পারবো না তো আবার মানে খুবই ইচ্ছা যেন আমি শ্রেয়া ঘোষালকে একবারও অন্তত লাইভ পারফরম্যান্স দেখতে চাই কারণ সে একটা খুব প্যাশান সে খুব একটা সাধারণ আর সে যে এত বড়ো একটা শিল্পী তো তাকে দেখে সে কোনো সেটা শো অফ করে না সে এতো একটা মানে ভালো মনেরও মানুষ তো আমি চাই যেন একবার আমি শ্রেয়া ঘোষালের লাইভ পারফরম্যান্স যেন আমি কোনো না কোনো দিন আমার ইচ্ছা আছে যেন আমি আমি শ্রেয়া ঘোষালকে একবার যেন তার লাইভ পারফরম্যান্স আমি দেখতে পাই